আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই বিভিন্ন পশুর প্রতিপালন করা হয় গোরু ছাগল এবং হাঁস তো রয়েইছে এই জিনিসগুলো আমি ছোটোর থেকেই দেখেছি কিন্তু বর্তমানে আমি এবং আমাদের বাড়িতে অনেকগুলি কুকুর রয়েছে সেই কুকুরকে আবার কুকুর বলতে খুবই খারাপ লাগে তাদের আবার বিভিন্ন নামও রয়েছে তাদেরকে কিন্তু আমি খুব ভালোবাসি তারা আমার বাড়ির সন্তানের মতন এবং তাদেরকে ছেড়ে আমরা কোথাও যেতেও পারি না আর থাকতেও পারি না কোথাও গেলে মনে হয় যে কখন বাড়ি যাব কখন তাদেরকে গিয়ে দেখব কারণ তারাও যেন আমার সন্তানের মতন তাদেরকে একদিন না দেখলে আমার খুবই মন খারাপ হয় এবং আমি সব সময় চাই তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে এবং বারবার আমি এই প্রাণী কিন্তু পুষতে চাই সে আজই হোক কালই হোক বা যার বাড়িতেই হোক যেখানেই আমি থাকি আমি কিন্তু সব সময় এই কুকুর বা বেড়াল কিন্তু পুষতে চাই কারণ আমি এই কুকুর বেড়াল বা আরো নানান প্রাণীকে খুবই ভালোবাসি আর এদেরকে ভালোবাসতেও খুব ভালো লাগে মনটাও যেন খুব ভালো হয়ে যায় তাদেরকে ভালোবাসলে